হ্যাঁ আমি গ্রামাঞ্চলের স্থানীয় কৃষি শিল্পকে সমর্থন করার জন্য প্রতিষ্ঠিত ব্যবসা সম্পর্কে কথা বলতে পারি গ্রামাঞ্চলের কৃষি সরবরাহ স্টোর প্রাণী সম্পদ সরবরাহ স্টোর কৃষকদের বাজার কৃষি পর্যটনকেন্দ্র এবং কৃষিযুক্ত পরিষেবা প্রতিষ্ঠিত ব্যবসা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে আছে কৃষি সরবরাহ স্টোর কৃষি সরবরাহ স্টোর হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যেটা স্থানীয় কৃষকদের জন্য পর্যাপ্ত উপাদান সরবরাহ করে তাদের কৃষি উপাদান এবং চাষাবাদের জিনিসগুলি সেখানে সম্পদ পূরণ করতে সাহায্য করে প্রাণী সম্পদ সরবরাহ স্টোর হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যা পশু পাখি পশুপালন এবং মাছ চাষ সম্পর্কিত সাধারণ উপাদান সরবরাহ করে কৃষকের বাজার হলো একটি প্রতিষ্ঠান যা কৃষকদের কাছে কিছু টাকা উপার্জন করার জায়গা এটি কৃষি উপাদানের বিপরীত কৃষকদের সংগ্রহ করে তাদের উপাদান মার্কেটে নিয়ে যায় এবং মার্কেটে বিক্রি করে এবং কৃষিকদের অর্থনৈতিক উন্নতি সমর্থন করে